আমার প্রিয় আঁকা বা ড্রয়িং প্রথম আমি একবার আমি আমার মায়ের ছবি এঁকেছিলাম মা রান্না করছিল সেই ছবিটা আমি এঁকেছিলাম মা কিন্তু জানতেই পারেনি আমি একটা কোনায় বসে বসে মায়ের ছবি আঁকছিলাম মা হয়তো ভাবছিল আমি পড়াশুনো করছিলাম মার আমার এদিকে গুরুত্বই ছিল না

তো ছবিটা কেমন রয়েছে সেটা দেখার জন্যে বা জানার জন্যে তো আমি কিন্তু আমার প্রথম ছবিটা আমার বাবাকে দেখাই তো বাবা আমাকে এত আদর করেছিল এত ভালোবেসেছিলো ছবিটা দেখে এবং আমাকে কিন্তু একটা গিফট দিয়েছিল আর ঠিক কাকতালীয়ভাবে তার কিছুদিন পরেই মায়ের জন্মদিন ছিল বাবা কী করেছে মাকে না জানিয়ে এই ছবিটা ফ্রেমে বাঁধিয়ে নিয়েছে মাকে গিফট করেছিলো মা ও দেখে খুব আনন্দিত হয়েছিলো তো আমাকে খুব প্রশংসা করেছিলো তো আঁকার জন্যে আমার প্রথম প্রশংসা সেটাই ছিল এবং বাবা মায়ের কাছ থেকে উৎসাহ এবং প্রশংসা পেয়ে আমি ছবি আঁকার প্রতি আরও আকৃষ্ট হয়ে পড়েছিলাম তবুও আমি বলব আমি সবচেয়ে বেস্ট ছবি বা সেরা ছবি আঁকি প্রকৃতির ছবি আমি যখন কখনও প্রকৃতির মাঝে যাই সেই প্রকৃতির সেই দৃশ্য আমি আমার মনের ক্যানভাসে তুলে রাখি আমার মনের ক্যানভাসে সেটা বন্দী হয়ে থাকে তার ফলে সেটাকে আমি আর্ট পেপারে তুলে ধরি এবং আমার মনের ক্যানভাসের রঙের সঙ্গে প্রকৃতির রং আঁকি তো হয়ে যায় তারপরে সেই ছবিটা বাস্তবতা পায় এবং সেই ছবির মধ্যে থাকে আমার ভালোবাসা ভালো লাগা আমার এত দিনের প্রচেষ্টা আমার এত দিনের শিক্ষা তারপরে সেই ছবিটা এমনি এমনিই ভালো হয়ে যায় আমি যে কোনো আর্টিস্টের ক্ষেত্রেই বলবো তাদের যদি ছবি আঁকাটা মনের গভীরতা থেকে আসে এবং তাদের আঁকার রঙটা যদি মনের ক্যানভাস থেকে করে তাহলে সেগুলো বাস্তবতা পাবেই এবং প্রশংসার পাত্র হবে